আমার প্রিয় বাংলা শব্দ বা বাক্যাংশ হল ভালোবাসা এর কারণ হচ্ছে আমাকে ছোটবেলা থেকেই আমার ঘরের লোক এবং আমার মা বাবা আমাকে প্রচুরই স্নেহ করেন এবং আমাকে যখন বলে যে আমাকে তারা খুবই ভালোবাসে তখন আমার সেটা খুবই ভালো লাগে আমি একজন বাঙালিভাষী হিসেবে খুবই গর্ববোধ করি কারণ বাংলা ভাষা এক ধরনের খুবই প্রাচীন ভাষা এবং এই ভাষাটার মধ্যে খুব সৌন্দর্য মাধুর্য থাকে তাই আমি বাংলাভাষী হিসাবে গর্ববোধ করি এবং একজন বাঙালি হিসাবেও গর্ববোধ করি